আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট জায়গা আছে সেখানে গাছপালা আমি নাগ লাগিয়েছি এবং যত্ন করে বড়ো করেছি প্রত্যেকদিন জল দিই সার দিই গাছপালা খুব বড়ো হয়েছে বা ভালোও হয়েছে যত্ন নিই আর আমাদের বাড়িতে হঠাৎ একদিন ঠিক করা হলো যে ছাব্বিশ দিনের জন্য উত্তর ভারত বেড়াতে যাবে কিন্তু গাছ আমরা যদি উত্তর ভারত চলে যাই তাহলে গাছগুলোর কে যত্ন নেবে বা পরিচর্যা করবে আমরা না থাকলে গাছগুলো জলের অভাবে তো মারা যেতে পারে যত্ন না থাকলে তার জন্য আমি ভাবলাম মাকে ফোন করি তো মাকে ফোন করে মাকে বললাম যে আমরা উত্তর ভারত বেড়াতে যাবো তুমি কি এসে গাছগুলো পরিচর্যা করবে তাহলে খুব উপকৃত হই মা তখন সব শুনে বললো ঠিক আছে আমি যাবো গাছগুলোরও যত্ন নেবো আর বাড়িটারও দেখাশুনো করবো মা এসে যত্ন নিলে বা বাড়িটার দেখাশোনা করলে আমাদের সেখানে যেয়ে থাকতে কোনো অসুবিধা হবে না বা চিন্তা হবে না সেখানে গেলে তো তাড়াতাড়ি আসা সম্ভব নয় ছাব্বিশ দিনের ব্যাপার তাই দেরি হবে তাই মা এসে বললো যে আমি থাকবো যত্ন নেবো তার জন্য আমি নিশ্চিন্ত হলাম